হ্যালো হ্যাঁ আপনি কি ইলেকট্রিক মিস্ত্রি বলছেন হ্যাঁ আসলে আমি একটা নতুন বাড়ি বানিয়েছি আমার বাড়িটা হচ্ছে ওই নীলকুঠি ডাঙ্গা এস সি সেন রোডের ওখানে তো একটা নাম্বার এই নাম্বারটা আমি পেয়েছি আর একজনের কাছ থেকে তো আমি আমার যে সমস্ত রকম বিদ্যুতের যে কাজটা আপনাকে দিয়ে করাতে চাইছি আমি তো আপনি কি করতে পারবেন আপনি কি করতে ইচ্ছুক আচ্ছা আসলে ওই আমার প্রপার অ্যাড্রেসটা হচ্ছে নীলকুঠি ডাঙ্গা এস সি সেন রোড পুরুলিয়া ঠিক আমার বাড়িটা একদম প্রপার রোডের পাশেই আছে একদম রাস্তার পাশেই আছে তো আপনি খুঁজতে আপনার অতটা সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি তো বাড়িটাতে আসলে দু তলা বাড়ি হচ্ছে তো প্রথম নীচে যেটা আছে একতলাতে মধ্যে আছে আছে দুটো রুম পাশে কিচেন রান্নাঘর আর বাথরুম রয়েছে তো আর ওপরে রয়েছে আরও দুটো রুম রয়েছে সাথে বাথরুম আরও রয়েছে তো নীচের যে সমস্ত রকম যে বাড়িটা আছে নীচের নীচের তলার বাড়ির কথা বলছি নীচের তলার বাড়িতে যে সমস্ত ওপরের একটু ফলস সিলিং করা আছে তো ওই জায়গার কাজটা একটু ভালো করে করলে ভালো হয় আর কি যেহেতু যেভাবে নতুন রকমের একটু লাইটের ব্যবস্থা করে দিলে ভালো হয় আর সমস্ত রকম লাইটের সাথে সাথে তো পাখা আরও নানান বিষয় রয়ে যায় তো ওই ওইরকম সমস্ত রকম কাজ যদি আপনি করে দেন তাহলে ভালো হয় তাহলে আপনি কবে আসতে পারবেন কিরকম সময় কি হবে না হবে আমাকে একটু বলতে পারবেন মঙ্গলবার আচ্ছা মঙ্গলবারের টাইমটা একটু আমরা দেখে নিলে ভালো হয় যে কত ডেট পড়ছে বা কি পড়ছে আগামী মঙ্গলবারটা একটু দেখে নিয়ে আপনা আপনি জানাতে পারেন আমাকে তাই না আঠেরো তারিখ না আঠেরো তারিখে আচ্ছা আপনি তাহলে আপনি পুরোপুরি ভাবে প্ল্যানটা করে নিতে পারেন যে কিরকম ভাবে করবেন আপনি একবার এসে নিয়ে দেখে গেলে ভালো হয় আর কি যেটা সে অনুযায়ী আপনি আপনি কাজটা এগোতে পারবেন বা স্টার্ট করতে পারবেন হ্যাঁ আচ্ছা ওই ওই একটা একটা সুবিধা হয় যে নতুন ধরনের যে সমস্ত রকমের এসেছে বাজারে ধরুন ওটা তো আমার ঠিকভাবে অতটা জানা নেই তো ওইরকম ওই ওই জ্ঞানটাও একটু হয়ে যাবে যে কি রকমভাবে লাইটের ব্যবস্থা রয়েছে এখন নতুন ধরনের তো সেক্ষেত্রে আপনি যদি ওই ওই ওই সম সম্পর্কে একটু আমাকে জানান আর লাইটের তো এখন তো অনেক রকমের রঙের ব্যবস্থা রয়েছে ওই রঙগুলোরও একটু জ্ঞান হয়ে যাবে আর কি তো আপনি সেভাবে একটু আমাকে বুঝিয়ে দেবেন তাহলে আমি সেভাবে একটু নতুন রকমের করতে পারবো আর কি রুমের মধ্যে তাছাড়া

আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা রাখি হ্যাঁ